হ্যাঁ আমি পশুদের যত্ন করার জন্য আমি নিজেই নিজেই কাজে লাগাই এবং পশুদিকে খুব যত্ন করে রাখি এবং ভালোভাবে রাখি তাদেরকে আমি সকালে সন সকাল বিকেল ফাঁকে মাঠে নিয়ে যাই মাঠে নিয়ে গিয়ে সবজি মানে ঘাস টাস খাওয়াই এবং হলো এতে এতে ছাগল গরুগুলো ভালো থাকে এবং হাঁস মুরগি এদেরও যত্ন নিই এতে এতে বরাগুলো মানে আমি সকাল বিকেল দুবেলাই ওদেরকে খেতে দিই ওরা খেয়ে খাবার খায় এবং আবার ঠিক খাবার টাইমে ওরা ঠিক খেয়ে দেয়ে আবার ঠিক চলে যায় ওদের ওদের প্রতি আমার সারাদিনই ওদের প্রতি লক্ষ্য এবং ওদের ওরা যাতে সুস্থ থাকে তার জন্য সবসময় ওদের পরিচর্যা করি এইভাবেই আমার সারাদিন কেটে যায় এবং আমাদের সামনে স্বাস্থ্যবিধি আছে সেখানে আমি ওকে নিয়ে ওনাদিগে ওই পশুপাখিদিগে নিয়ে যাই নিয়ে গিয়ে মানে মাসে একবার হলেও আমি ওদেরকে নিয়ে যেয়ে ওদের চিকিৎসা করাই এবং চিকিৎসা করালে সেখানে যা ওষুধ আরে দেয় ওদেরকে আবার নিয়মিত খাওয়াই নিয়মিত খাওয়ালে ওরা ঠিক সুস্থ থাকে এবং ওদের কোনো গায়ে নোংরা আরও পোকা টোকা হলেও ওরা ওদের ঠিক পোকা টোকা মরে যায় এবং ওরা ওরা খুব সুস্থ থাকে